পশ্চিমবঙ্গের কৃষিকাজ অন্যান্য বিভিন্ন সব শিল্প এবং সেক্টরের সাথে সহযোগিতা বা অংশ দায়িত্ব করে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পের মাধ্যমে যা যারা শুধুমাত্র কৃষিকাজের সাথেই যুক্ত নই তারাও বিভিন্ন চাকরি পেয়ে থাকে যেমন ভারতে ধান এবং গম উৎপাদিত হয় এবং সেটি এক জায়গা থেকে অন্য অন্য জায়গাই আমদানি বা রপ্তানি করার জন্য বিপণন ব্যবস্থার জন্য দরকার হয় এবং সেই সমস্ত বিপণন ব্যবস্থার দরকার হয় কর্মী তাহলে যে সমস্ত কর্মীরা বিপণনে সাহায্য করে তারাও কিন্তু নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য একটি শিল্পর সঙ্গে যুক্ত হচ্ছে এছাড়াও ধান বা গম বা সরষে যে সমস্ত জিনিস উৎপাদন হচ্ছে যেমন ধান থেকে সেদ্ধ করে চাল বা সরষে ভাঙ্গিয়ে সেখান থেকে তেল উৎপাদন করার জন্য মিল স্থাপন করা হয়েছে এবং এই সমস্ত মিলে বিভিন্ন সহকর্মীরা কাজ করছে এর মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন কৃষিকাজের সঙ্গে যুক্ত বিভিন্ন ফসল শিল্প স্থাপন করাকে স্বার্থক করছে এবং এই সমস্ত শিল্পগুলো যত তৈরি হচ্ছে তত আমাদের ভারতে বেকারের সংখ্যা খুব কমছে তারা বিভিন্ন জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন শিল্পের সাথেই যুক্ত